মানুষ এখন আগের চেয়ে অনেক রকমভাবে টিভি দেখে নানানরকম জিনিস শিখতে পারছে আগে মানুষের সাদা কালোর টিভি ছিল এখন রঙিন টিভি হওয়াতে মানুষ অনেক জিনিস দেখতে পাচ্ছে নাচন দেখতে পারছে ভালো ভালো নাটক দেখতে পাচ্ছে তার ফলে মানুষ অনেক জিনিস শিখতে পাচ্ছে এবং আজকালকার যেসব জিনিস দেখা যাচ্ছে অনেক আগের চেয়ে উন্নতমানের এবং মানুষের মনে আনন্দ দান করছে তার ফলে সবাই মিলে একত্রিত হয়ে বসে একটা জিনিস দেখে মানুষ অনেক কিছু জানতে এবং শিখতে পারছে